হ্যালো হুম বলো কী বলছো বোটানিকাল গার্ডেনে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে আর জাদুঘরে যাওয়ার কথা বলা হচ্ছে যাবে তুমি দেখো বাড়ির পারমিশান নিয়ে নাও কী বলছে পাঁচ তারিখে যাবো এই মাসের সেপ্টেম্বর মাসের পনেরোশো টাকা লাগবে যাওয়া আসা খাওয়া দাওয়া সব নিয়ে সবার তো একই নেওয়া কারো তো কম বেশি হবে না আবার তোমার কম নিলে ওইও বললে আমার কম নিন ওটা কি হবে আচ্ছা তুমি কি আর বলবো পঞ্চাশ টাকা কম দিও আর কি দেখো তুমি তুমি বাড়িতে বলো কী বলছে পনেরোশো টাকা সব কিছু ওখানে ঘুরানো হবে গাড়ি ভাড়া খাওয়া দাওয়া নিয়ে তোমার খরচা হবে না শুধু যাবে তুমি এটা কলকাতায় আছে অনেক পুরোনো পুরোনো জিনিস আছে গেলেই দেখতে পাবে চলো দেখবে তিনশো বছর আগেকার গাছগুলো এখনো আছে দেখার মতো জায়গা জাদুঘরও ওখান থেকে বেশি দূরে না কাছাকাছিতেই আছে হ্যাঁ অনেক রকম জিনিস আছে তুমি যাবে তো দেখবে ক যে আগেকার যে ডাইনোসর ছিলো এখন তো ওগুলো নাই বিলুপ্ত হয়ে গেছে ওগুলোর কঙ্কাল অনেক পাখিগুলোরও আছে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু আছে দেখার মতো জিনিস আছে গেলে সব দেখতে পাবে হ্যাঁ তো প্রাণী হ্যাঁ অনেক কিছু রয়েছে দেখার মতো জায়গা আছে না গেলে তো আর বুঝতে পারবে না হ্যাঁ ওগুলোই কঙ্কাল টঙ্কাল আছে ওখানে তুমি যাবে গেলেই দেখতে পাবে ওই সকালে সাতটা না গাড়ি ভাড়া তো করা আছে তুমি ম্যানেজ করে নেবা টিউশানটা বলে দেখো এক দিনের জন্য তো বেশি তো না আচ্ছা ঠিক আছে পনেরোশো টাকা কিন্তু লাগবে দেখে নাও আচ্ছা ঠিক আছে